ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল গণেশ চতুর্থী দিওয়ালি হোলি ইত্যাদি আরো অনেক কিছু এছাড়াও ছুটির দিনগুলি হল দুর্গা পুজো গণেশ চতুর্থী হোলি দোল রবীন্দ্রজয়ন্তী ছাব্বিশে জানুয়ারি পনেরই আগস্ট ইত্যাদি অনেক কিছু দুর্গা পূজা বাঙালিরা খুবই আনন্দের সঙ্গে উদযাপন করে দুর্গা পূজার সময় ষষ্ঠীর দিন মা দুর্গাকে আগমন জানানো হয় এবং দশমী পর্যন্ত চলতে থাকে মায়ের আরাধনা দিনে রাতে নতুন নতুন জামা কাপড় পরে সকলে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরোয় এছাড়া হোলি হল রঙের উৎসব সকলে নানান রঙের আবির রং ইত্যাদিতে মেতে ওঠে নানান রকমের জামাকাপড় পোশাক খাওয়া দাওয়া ইত্যাদি কিছু নিয়ে চলতে থাকে হোলি উৎসব এছাড়া দিওয়ালি হল আলোর উৎসব দিওয়ালিতে ঘরে ঘরে জ্বলতে থাকে প্রদীপ